আমার এলাকায় প্রধান বিনোদন শিল্প হচ্ছে টেলিভিশন রেডিও মোবাইল লোকেরা সাধারণত টিভিতে নিউজ দেখতে মুভি দেখতে গান শুনতে এবং বিভিন্ন ধরনের সিরিয়াল দেখতে পছন্দ করে এবং সাম্প্রতিক বছরগুলিতে এটি অনেকটাই পরিবর্তন হয়েছে যেরকম আগেকার দিনের মানুষেরা কিছু ওল্ড মুভিজ এবং কিছু ভাওয়াইয়া গান এসব দেখতে খুবই পছন্দ করতো কিন্তু বর্তমান যুগের মানুষেরা টিভিটা অতটাও পছন্দ করে না রেডিও তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে রেডিও এখন আর কেউ ঠিকভাবে শোনে না এবং যেটা বেশিরভাগ প্রত্যেকটা মানুষেরই ব্যবহার ব্যবহার হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছেই সেটি হচ্ছে মোবাইল এবং মানুষ মোবাইলের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেরকম ফেসবুক ইউটিউবের মাধ্যমে নানা ধরনের বিনোদনমূলক জিনিস দেখে থাকে এবং কিছু ভিডিও দেখে থাকে আর বর্তমান যুগের যারা ছেলে মেয়ে রয়েছে সবাই রিলসের মধ্যেই পড়ে রয়েছে অনেকে রিলস বানাচ্ছে অনেকে দেখছে শুনছে তাই এটাই আগেকার দিনে মানুষেরা এটা করতো না তো এটা অনেকটাই পরিবর্তন হয়েছে